আমার গ্রামে এই কিছু দিন হলো একজন এক ব্যক্তির অ্যাক্সিডেন্ট হয়েছে সে বাজারে গিয়েছিল তো বাজার থেকে ফিরতে ফিরতে দশ চাকা লরিতে তাকে অ্যাক্সিডেন্ট করে দেয় এবং সে পুরো চাকার মধ্যেতে চলে যায় তো তার একটা হাত আর একটা পা পুরো একদম জখম হয়ে যায় তো সেই ব্যক্তির ওপর নির্ভর করে তার মানে তিন সন্তান এক কন্যা সন্তান তার মানে জীবন কাটে তার অর্থের ওপর নির্ভর করে তো সেই ব্যক্তি এখন কী পুরোটাই সে একদম মানে ইয়ে হয়ে গেছে অকেজো হয়ে গেছে তো সেক্ষেত্রে তো বাড়ির লোক কী করবে ফ্যামিলিকে নিয়ে যেহেতু তার স্বামীর এরকম হয়েছে সেক্ষেত্রে খুব অভাবের মধ্যে দিয়ে যাচ্ছে তিন সন্তান চার সন্তানকে নিয়ে তারা একদম তাদের দিন কাটছে না সেক্ষেত্রে কী চিকিৎসাও করতে পারছে না এবং চেয়েছিল যে বড় হসপিটালে দেখা চিকিৎসা করার জন্য কিন্তু সেখানে অর্থের না থাকায় ওই জন্যে ওকে নিয়ে যেতে পারছিল না তো এমনি ছোটখাটো হসপিটালে নিয়ে গেছিল সেখান থেকে বলে দিয়েছে যে তুমি বাইরে কোথাও নিয়ে চলে যাও কারণ ওর যে অবস্থা হয়েছে ওকে বড় কোনও ডক্টর দেখাতে হবে বা অপরেশান করাতে হবে সেক্ষেত্রে তো ওই ব্যক্তি অনেকের কাছেই এসে বলেছে যে আমার চিকিৎসা করার প্রয়োজন আছে আমার অনেক টাকা খরচা হবে তো নিয়ে চলো সেই জায়গাকে তো আমাদের কাছে এসে বলেছে আমরাও চেষ্টা করছি তাকে যেন একটা বড় হসপিটালে নিয়ে যেয়ে ভর্তি করতে পারি এবং যেন সে সুব্যবস্থায় তার যেন চিকিৎসা হয় এবং সে যেন সুস্থ সুন্দর হয়ে তাদের গন্তব্যস্থানে এসে পৌঁছে যায়